আমরা একটা ভ্রমণে গিয়েছিলাম সেই ভ্রমণে গিয়ে আমরা হটাৎ গাড়িটা যেতে যেতে পাহাড়ে উঠে যায় এবার পাহাড়ে যখন আমরা উঠি তখন দেখি চারিদিকে খাদ এবার উপরে তাঁকিয়ে দেখি খাদ যদি নিচে পড়ে যাই আমাদের জীবন সব চলে যাবে হ্যাঁ এই রকম খাদের দিকে তাকিয়ে তাও আমরা আমার বাবু বান্ধবী এক পড়েও গিয়েছিলো তাকে কোনো কো রকম কষ্টে তাকে তুলে আনা হয়েছে এবং কী সেই খাদ থেকে আমরা আস্তে আস্তে আস্তে আস্তে নামলাম এই নেমে সবাই আমরা সেদিনকে প্রাণে বাঁচলাম বেঁচে এলাম এইটাই হচ্ছে এই থেকে আমরা এই শিক্ষা পেলাম অনেক পরিস্থিতিতে মোকাবিলাতে আমরা জয় করতে পারি